হ্যাঁ আমার কাছাকাছি একটি গ্রামে নবজাগরণ ভজন দল নামে একটি ভজন দল আছে তারা জড়ো হওয়ার স্থান বলতে মন্দির প্রতি সপ্তাহে শনিবার সন্ধ্যায় তারা গ্রামে শ্রী রামকৃষ্ণ মন্দিরে জড়ো হয় এবং ভজন গান করে উৎসবে গ্রামের বিভিন্ন ধর্মীয় উৎসবের সময় যেমন দুর্গা পুজো কালী পুজো রথযাত্রা ইত্যাদি তারা মন্দিরে বাড়িতে এবং উৎসবের মঞ্চে ভজন গান করে বিশেষ অনুষ্ঠান গ্রামে বিবাহ জন্মদিন এবং অন্যান্য বিশেষ অনুষ্ঠানে তাদের আমন্ত্রণ জানানো হয় ব্যবহার সংগীত যন্ত্রর মধ্যে যেগুলো রয়েছে সেগুলি হলো হারমোনিয়াম এটি সবথেকে জনপ্রিয় যন্ত্র যা ভজন গানের সময় ব্যবহার করা হয় তবলা এটি তাল বজায়ের জন্য ব্যবহার করা হয় একতারা এটি একটি তারযুক্ত যন্ত্র যা হারমোনিয়ামের সাথে সংগতিপূর্ণভাবে বাজানো হয় খোল এটি তাল বজায় রাখার জন্য ব্যবহার করা হয় করতাল এটি তাল বজায় রাখার জন্যেই ব্যবহার করা হয় এই ভজন দলে গ্রামের বিভিন্ন বয়সের পুরুষ এবং মহিলারা অংশগ্রহণ করে তাদের গানগুলি মূলত বাংলা ভাষায় হিন্দি এবং সংস্কৃত ভাষাতেও কিছু গান করা হয় তাদের গানগুলি ভক্তিমূলক এবং ধর্মীয় আবেগে পরিপূর্ণ গ্রামবাসীরা তাদের গান শুনতে খুবই পছন্দ করে এবং তাদের গান গ্রামের সাংস্কৃতিক জীবনের একটি গুরুত্বপূর্ণ অংশ